সাধারণত কিছু কিছু চ্যালেঞ্জের সমস্যার সমাধান হতে হচ্ছে যেমন বাসে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে এমন বাসে ড্রাইভাররা ওভারটেক করার জন্য এত জোরসে চালাচ্ছে যে সেসময়ে একটা গাড়ি একটা গাড়িকে ওভারটেক করার জন্য তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য তার ফলে কী হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এই জন্য অনেক সমস্যা হয় এইভাবে বাস ট্রামে যাতে ট্রাম ট্রেন রেলগাড়ি যোগাযোগ থাকে সেই সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে আজকে এই নেতা বনধ ডাকছে বাস বন্ধ কাল ওই নেতা বনধ ডাকছে বাস বন্ধ তাহলে মানুষ যাতায়াত করবে কী করে এই যে সমস্যাগুলোয় পড়তে হচ্ছে এই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় সেই জন্য চেষ্টা করা দরকার বাড়িতে অনেক সময় ইলেকট্রিক নেই ইলেকট্রিকের জন্য ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে জল থাকছে না জল না থাকলে জল না থাকলে জলের জন্য সব বাড়িতে রান্না করা স্নান করা ছেলেমেয়েদের সব যাবতীয় কাজ করার জন্য খুব অসুবিধা হচ্ছে এইসব অসুবিধার জন্য আমার কোনও সব সমস্যাগুলো যাতে সমাধান হয় সেটাই আমি বলছি